হ্যাঁ যেমন জুয়া খেলার প্রতি যাদের ঝোঁক থাকে তারা অর্থের জন্য তারা সব কিছুই করতে পারে ঘোড়া দৌড় যেমন ঘোড়া দৌড় আছে তাদেরকে যদি বলে অর্থ দেওয়া হবে জুয়া খেলার মতো তেমনি তাদের জুয়া খেলায় ঝোঁক আছে সেই জন্য তারা ঘোড়া দৌড় লাগিয়ে দেবে এবং ঘোড়া দৌড় লাগিয়ে দিয়ে সেও আপ্রাণ চেষ্টা করবে ফার্স্ট হওয়ার কারণ তার টাকার নেশা আছে তার জুয়া খেলার ঝোঁক আছে তার টাকার দরকার সেই জন্য হবে এবং তাই অনেক ঝুঁকি আছে যেমন জুয়া খেললে তাই যেন নেশায় পরিণত হয়ে যাবে সেইটা প্রতিদিন কন্টিনিউ খেলতেই থাকবে এবং তার হেরে যাবে বেশিরভাগটাই তার টাকা চলে যাবে সে যত জিতবে তত খেলবে তত হারবে এবং আরও ঝুঁকি আছে যেমন ঘোড়া থেকে পড়ে গিয়ে হাত পা খোড়া হয়ে যেতে পারে জীবনের সঙ্কট আছে সে মারাও যেতে পারে এবং হাত পা ভেঙে গিয়ে সে বসেও থাকতে পারে ঘরে কোনো কাজকর্ম করতে পারবে না এরকম আরও অনেক আছে যেমন ঘোড়া চলতে চলতে যদি ফেলে দেয় তার পায়ের ওপর দিকে পা দিয়ে চলে যায় তার অনেক শরীরের ক্ষতি হয়ে যাবে এই সব আরও অনেক ধরনের ক্ষতি আছে বা অনেক ধরনের ঝুঁকি আছে যা ঘোড়ায় চড়লে সেই বা সেই ঝুঁকিগুলি থাকে এবং ক্ষতিগুলি হয়